হ্যালো হ্যাঁ আমি সবজি বিক্রেতা বলছিলাম হ্যাঁ বলছি আপনি কি কিছু সবজি অর্ডার করেছিলেন হ্যাঁ বলুন কার জন্য নেবেন তো আপনি কিছু তো আমার কাছে ফ্রেস সবজি নিতে পারেন যেমন বেগুন টম্যাটো তারপর ফুলকপি বাঁধাকপি করলা ফলের মধ্যে আম শশা লিচু বেদানা এই সব নিতে পারেন হ্যাঁ সবজিগুলো ভালো হবে বাগানে ভালো করে ফলানো সবজি কোনও সমস্যা হবে না একেবারে ফ্রেস সবজি হ্যাঁ সবজির দোকান সব সময়ই তো আমি খোলা হ্যাঁ বলুন হ্যাঁ আমার সবজির দোকান সব সময়ই খোলা থাকে আপনি আসুন বিকালের দিকে আসুন তখন একটু ফাঁকা থাকে হ্যাঁ কাঁচা পেঁপের ঝোল খাওয়াতে পারেন তাতে শরীর ভালো থাকবে এছাড়া যেহেতু রুগীর যেহেতু মশলা দেওয়া খাবার একটু কম দেবেন বিশেষত যে সব সবজিগুলো নিয়ে যাবেন সেগুলো একটু সিদ্ধ সিদ্ধ খাওয়াবেন হুম তো পেশেন্টের কি হয়েছে ও তাহলে হ্যাঁ পেঁপের ঝোল হ্যাঁ খাওয়াতে পারেন ভালোই হবে হ্যাঁ শাক সবজি আপনি কলমি শাক তারপর কুমড়ো শাক এগুলো যেগুলো কোনরকম বিষক্রিয়া নয় সেই ধরনের শাকগুলো নিয়ে আপনি নিয়ে খাওয়াতে পারেন হ্যাঁ আমি সবজির চাষ করি তারপর সেগুলো নিয়ে এসে বাজারে বিক্রি করি

বলছি তাহলে আপনি আজকে বিকালের দিকে আসবেন নাকি হ্যাঁ সবজি তা হ্যাঁ আপনি তাহলে কিছু অগ্রিম টাকা আনবেন কারণ আমরা খুব একটা ব্যবসা করি না তো আপনি আপনি কিছু টাকা আনবেন আর হুম ঠিক আছে আপনি তাহলে আমার দোকানে আসুন হ্যাঁ ফ্রেশ সবজি হ্যাঁ আর যদি কিছু লাগে তো আমাকে অবশ্যই বলবেন হ্যাঁ অর্ডার দিয়ে দেবেন এই নম্বরেই ফোন করবেন কোনও অসুবিধা নেই আর আপনি আর যদি কিছু নেন তো আমাকে বলুন আর কিছু নেবেন ফল শাক সবজি ছাড়া এই শাক সবজির মধ্যে যদি আর কিছু নেন তো বলুন বলতে পারেন হুম পালং শাক পেতে পারেন একদম টাটকা শাক আছে তাহলে আপনি তাহলে বিকালের দিকেই আসুন শাক এসে নিয়ে যাবেন হুম শাক চল্লিশ টাকা করে কিলো দিচ্ছি পেঁপে কুড়ি টাকা কিলো হ্যাঁ ওগুলো সবই পাওয়া যাবে আপনি বিকালে আসুন দিয়ে নিয়ে যাবেন হুম তাহলে আপনি বিকালে আসুন হুম হুম রাখছি হুম